ছোটবেলা থেকে আমার দৌড়ের প্রতি খুব আগ্রহ ছিল এই নিয়ে খুব এ হতাম দৌড়কে খুব ভালোবাসতাম এখন বয়স হয়ে গিয়েছে তাই আর দৌড় দৌড়াতে পারি না সকালবেলা করে একটু হাঁটতে যাই চেষ্টা করি হাঁটার কিন্তু এই নিয়ে তো আমি তো আর দৌড় খুব ভালো লাগত বাচ্চারা যখন দৌড়ায় তার খুব আনন্দ পেতাম এই নিয়ে খুব খুশি হয়ে যেতাম যাই হোক আমি তো দৌড়েছি এবং ছোটবেলায় দৌড়াতে যেতাম প্রতিদিন সকালে করে দু কিলো তিন কিলোমিটার অবধি দৌড়ে এসেছি এবং স্কুলে খেলা হলে পাড়ায় খেলা হলে সব জায়গায় নাম দিতাম দৌড়ে কিন্তু অঙ্ক দৌড় বিস্কুট দৌড় আলু দৌড় এইসব এই দৌড়গুলো এবং একশো মিটার একশো মিটার দুশো মিটার দৌড়ে তাতে নাম দিতাম এবং পাড়ার এবং প্রত্যেক পাড়ায় নাম দিয়েছি প্রতিযোগিতায় অনেকবারে স্কুলে ফার্স্ট সেকেন্ড হয়েছি নাম দিয়েছি স্কুল থেকে অনেকবার মেডেল পেয়েছি পাড়ার প্রতিযোগিতা থেকে একটা বালতি জিতে তার পরে অনেক কিছু আছে আরও ছোট বড় একবার পাড়ায় একটা প্রতিযোগিতায় একটা আলনা পেয়েছিলাম দৌড়ে এই প্রাইজগুলো জিতে আনলে বাবা মা খুব খুশি হতো দেখে আর দৌড়োতাম যখন তখন খুব আনন্দ পেতাম এবং দৌড়োলে আমাদের শরীরও ভালো থাকত খাবার প্রথম ভালই হজম হতো এই নিয়ে আমি অনেক কিছু দৌড়াতাম শরীরে কোনো অসুবিধা হতো না শরীর খুব ভালো থাকত শরীরে রক্ত চলাচল ভালো থাকত